পশ্চিমবঙ্গ শিক্ষাক্ষেত্রে যথেষ্ট প্রবণতা ও পরিবর্তন ঘটছে যেমন হচ্ছে অত্যাধুনিক টেকনোলজির অত্যাধিক টেকনোলজি পশ্চিমবঙ্গে শিক্ষাক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে যেমনি সেটা ফোন হোক বা সেটা ল্যাপটপ হোক বা সেটা কাম্পিউটার হোক এবং বেশি বই খাতা পিঠে করে আর সেই বোঝাই করতে হচ্ছে না কারণ এখন সবই মোবাইল ও ল্যাপটপে পাওয়া যাচ্ছে তাই এইভাবে প্রবনতা ও পরিবর্তন ঘটছে